ভারতের সবচেয়ে বড়ো পুজো হলো বাঙালিদের দুর্গা পুজো বাঙালিরা সব খুব ধুম ধাম করে এই দুর্গা পুজো পালন করে থাকে এছাড়াও বিভিন্ন পুজো রয়েছে যেমন লক্ষ্মী পুজো কালীপুজো সরস্বতী পুজো এইগুলি খুব সুন্দর করে বাঙালি বাঙালি ঘরে উদযাপিত হয় এই এই দিনগুলিতে ছুটি থা স্কুল কলেজ ছুটি থাকে এছাড়াও সরস্বতী পুজো তো কু স্কুল ও কলেজগুলিতেও হয়ে থাকে এইভাবে এই সমস্ত পুজোগুলি খুব গুরুত্ব সহকারে উদযাপন হয়ে থাকে ভারতে